পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যবস্থায় বিচার বিভাগ বলতে যেটুকু বুঝি আমরা এমনিতে যেটুকু জানি যে আমাদের একটা সারা রাজ্যে উচ্চ আদালত থাকে যেটাকে আমরা হাইকোর্ট বলি আর তার নিচে থাকে প্রতিটি জেলায় একটা করে জজ কোর্ট আর এই কোর্টগুলোতে দেওয়ানি আর ফৌজদারি বিচারব্যবস্থা হয়ে থাকে ঠিক সেরকমভাবে পশ্চিমবঙ্গ সরকারের নিজেস্ব একটা শ্রম আদালত বা পশ্চিমবঙ্গের বিচারালয় থাকে এই পশ্চিমবঙ্গের শ্রম আদালত শিল্প সংক্রান্ত শ্রমিকদের বিভিন্ন সুবিধা অসুবিধার দিক বিবেচনা করার জন্য এই আদালত পরিচালিত হয় আর এর কিছু নিয়মকানুন রয়েছে সংগঠিত রয়েছে শ্রম আদালত আর বিচারালয়ের দ্বারাই এটি সংগঠিত হয়ে থাকে শ্রম প্রক্রিয়াকে যথাযথভাবে পরিচালিত করার জন্য এবং বিচার বিভাগীয় সমস্যা সমাধানের জন্যই এইরকম আদালত হয়ে থাকে শ্রম আদালত আর শ্রম বিবাদকে সংগঠিত করে যাতে কোনোরকম অসুবিধা আর তৈরি না হয় কোন কারখানায় বা কোন সেরকম শ্রম আইন সংক্রান্ত বিষয়ে আর কর্মক্ষেত্র থেকে শ্রমিকদের যা কিছু সুবিধা অসুবিধা সেগুলিও ন্যায্য বিচার পায় এই আদালতের মাধ্যমে আর এর পাশাপাশি মানে সমস্ত দিক বিচার বিবেচনা করার জন্য আর তার কার্য প্র প্রণালীকে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বিচার বিভাগীয় ক্ষেত্রে যেমন রয়েছে পঞ্চায়েত সমিতি এগুলোরও একটা নিজেস্ব বিচার বিভাগের মধ্যে পড়ে ত কীভাবে পঞ্চায়েত পরিচালিত হবে কোথাও ভুল ত্রুটি হচ্ছে কিনা কেউ সমস্যা মধ্যে পড়ছে কিনা যেটা তার আইনানু পরিষেবা পাওয়ার কথা সেগুলি যথাযথ হচ্ছে কিনা এই দিকটিও পঞ্চায়েত সমিতি কে পরিচালিত করে এই বিচার ব্যবস্থার মাধ্যমে এছাড়া মোবাইল কোড আজকাল যেভাবে চুরি হচ্ছে এবং মানুষকে আর্থিকভাবে বা সামাজিকভাবে যেভাবে বিধ্বস্ত হতে হচ্ছে সেইটাকে ঠিকঠাক দেখার জন্য তারাও সেই কোডগুলোকে সংরক্ষিত করে বিচার পদ্ধতির মাধ্যমে সঠিক পরিষেবা দিয়ে থাকে সাধারণ মানুষকে এবং অপরাধীদের ক্রাইম ব্রাঞ্চের মাধ্যমে অপরাধ চিহ্নিত করে তাদেরকে যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করে এইভাবেই চলছে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের রাজনৈতিক ব্যবস্থায় বিচার বিভাগ আর এই বিভাগের দ্বারা সাধারণ মানুষ সে পঞ্চায়েতের স্তর থেকে আমাদের রাজ্য স্তরে সমস্ত মানুষ একটা ভরসা একটা আস্থা বিচার বিভাগের প্রতি তাদের একটা ভালোবাসার মধ্য দিয়ে তারা প্রতিটি দিনকে তারা গ্রহণ করছে যেন তারা প্রতিটি দিন সুন্দর মসৃণভাবে চলতে পারে জীবনটা যেন তাদের কাছে মানে কোনও ভয়ের কারণ হয়ে না দাঁড়ায় সুস্থভাবে তারা যেন বাঁচতে পারে এটাও তারা লক্ষ্য করে